গান গাওয়ার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও শ্বাস প্রশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো সঠিকভাবে ব্যবহার হলে কণ্ঠের স্বরের শক্তিশালী এবং সুরেলা করা যায় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ বলতে বোঝায় গানের বিভিন্ন অংশর কতটুকু শ্বাস নিতে হবে এবং কতটুকু শ্বাস ধরে সেই শ্বাস ধরে রাখা হবে গান গাওয়ার সময় সঠিক শ্বাস প্রশ্বাস নেওয়া ও ছাড়া মাধ্যমে দীর্ঘ স্বর বজায় রাখা সম্ভব সঠিক শ্বাসের মাধ্যমে দীর্ঘ সুর ও ধরে রাখা যায় ভয়েসের গতিবেগ

সহজ হয় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ না থাকলে গানের মাঝখানে শ্বাস শেষ হয়ে যেতে পারে যা গানের মানকে নষ্ট করে দেয় বুকে নয় এবং পেটের কাছ থেকে শ্বাস নেওয়া প্রয়োজনীয় এতে শ্বাস গভীর এবং কার্যকর হবে লম্বা শ্বাসের ধরে শ্বাস নেওয়া এবং ধীরে ধীরে ছেড়ে দেওয়া অভ্যস্ত করলে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ দক্ষতা বৃদ্ধি পায় গানের বিভিন্ন স্কেল এবং সুর নিয়ে কাজ করলে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ আরো উন্নত হবে এই সব নিয়ে এই সব নিয়মগুলি অনুশীলন করে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও দক্ষতা উন্নততম হবে এবং গান গাওয়ার মানও বাড়বে তো এই নিয়ে

মেনেই আমি আমার শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করা দক্ষতার আমার আরো উন্নততম করি